আমি সাধারণত টাকা সঞ্চয়ের ব্যাপারে তিনটে সংস্থাকে পছন্দ করি যেমন হচ্ছে এলআইসি পোস্ট অফিস এবং মিউচাল ফান্ড মিউচাল ফান্ড কারণ নেওয়ার পেছনে কারণ হচ্ছে কারণ এই মিউচাল ফান্ড হচ্ছে সেবি লিস্টেড এখানে পয়সা নিরাপত্তা হান্ড্রেড পারসেন্ট সেফটি থাকে বোর্ড অফ সিকিউরিটি এক্সচেঞ্জের সিকিউরিটি রয়েছে এছাড়া লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এবং পোস্টাল ডিপার্টমেন্ট এগুলি নিরাপত্তার দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট মানে নির্ভরযোগ্য তাই সমস্ত নাগরিক ও পাবলিকদেরকে আমার একান্ত অনুরোধ তারা যখনই কোনো সঞ্চয় করবেন বা কোনো বিনোয়োগ করার চিন্তা করবেন তখনই এই তিনটে সেক্টর এই তিনটি যে জায়গা যেমন পোস্ট অফিস এলআইসি ও মিউচাল ফান্ড এখানে তারা বিনিয়োগ করতে পারে যেমন পোস্ট অফিসের এফডি বলুন হ্যাঁ আরডি বলুন এনএসিকেপি এগুলো রয়েছে আচ্ছা এলআইসির বিভিন্ন প্ল্যান রয়েছে যেগুলি পেনশন প্ল্যান রিটায়ারমেন্ট প্ল্যান বিভিন্ন রকম প্ল্যানের মধ্যে আপনি সঞ্চয় করতে পারেন এছাড়া আপনি রাখতে পারেন কিছু মিউচাল ফান্ড যেমন মার্কেট যেগুলি মার্কেটের সাথে ওঠা নামা করে এমনকি অনেক সময় ভালো পারসেন্টেজ হিসাবে রিটার্ন পাবলিক পেতে পারে সেই জন্য আমার রিকুয়েস্ট যে যেখানে সঞ্চয়ের বার্তা থাকবে সেখানে মানুষ সচেষ্ট হয়ে তিন জায়গায় রাখলে তাদের নিরাপত্তা এমনকি নি তাদের সুনিশ্চিত করার জন্য এই তিনটি জায়গা একদম নির্ভরযোগ্য তাই সবাইকে আমার নি অনুরোধ যে সঞ্চয়ের ব্যাপারে এই তিন জায়গাকে অবলম্বন করে চললে তারা কোনো দিনই ঠকবেন না